বাগান করতে আমি ভালোবাসি বাগান করা আমার খুব প্রিয় আমার বাগানে প্রায় অনেক রকমই গাছ আছে যেমন আজ গাছ জাম গাছ কাঁঠাল গাছ এগুলো খুব বড়ো মাপের হয় সাথে সাথে এগুলির নীচে ছোটো ছোটো কিছু চারা গাছ যেগুলো সাইজে খুব বড়ো হয় না আকৃতিতে বড়ো হয় না সেগুলো লাগাই লাগাই তার সাথে সাথে বাঁশের মাচা করে কিছু লতানো গাছ যেমন উচ্ছে করলা সিম কুমড়ো লাউ এগুলো ফলন ফলাই সাথে সাথে কিছু শাক যেমন পালং শাক পুঁই শাক এগুলো চাষ করে থাকি তার সুবাদে কি হয় জায়গা যে রকম সে রকমই মোটামুটি চাষ করতে পারি